হ্যাঁ দাদা বেহালা পৌঁছতে আর কতক্ষণ লাগবে

ও নিউ আলিপুরের রাস্তাটা খোঁড়া হয়েছে তাই ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন ও তাই ভাবি এতক্ষণ লাগছে কেন এতক্ষণ তো লাগার কথা নয় এত খোঁড়াখুঁড়ি করে এরা যে মানুষের ব্যা একটা দরকারে পৌঁছাতেই সময় লেগে যায় তো কতক্ষণ লাগবে তাও এখনও আধঘন্টা বাবা হ্যাঁ বাড়িতে একজন পেশেন্ট আছে তার জন্যেই যাওয়া তাড়াহুড়ো করে ঠিক আছে দাদা একটু চেষ্টা করুন যাতে একটু তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে